তাদের সম্প্রদায়ের বলতে এখানে কাদের কথা বলেছে সেটাতো বোঝা যাচ্ছে না তবে খেলার গুরুত্ব সম্পর্কে যদি আপনি জিজ্ঞেস করেন আমি বলবো খেলার গুরুত্ব কিন্তু অপরিসীম কারণ খেললে কিন্তু শরীর যেমন ভালো থাকে তেমন কিন্তু মনও ভালো থাকে তাই স্বামী বিবেকানন্দ বলেছিলেন এক ঘন্টা গীতা পাঠের থেকে ফুটবল খেলা অনেক ভালো কারণ খেলার ফলে যেমন অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন হয় তার জন্য কিন্তু মানুষের ব্যায়াম বা এক্সরসাইজ বলো সব ওগুলো কিন্তু হয়ে যায় শরীর তাই ভালো থাকে সতেজ থাকে এবং মস্তিষ্কেরও কিন্তু ডেভেলপড হয়ে যায় মস্তিষ্কেরও কিন্তু ধরতে গেলে এক দিক থেকে কিন্তু ডেভেলপড হয়ে যায় তাই খেলার গুরুত্ব কিন্তু অপরিসীম এবং খেল খেলতে খেতে মানুষের মন ভালো থাকে এবং সবাই একসাথে একজোট হয়ে যখন খেলে তখন কিন্তু তার ফলে কিন্তু একে অপরের সাথে কথাবাত্রা হয় এবং খেলাও হয় সেক্ষেত্রে কিন্তু আলাপচারিতাও হয়ে যায় তাই মানুষ সম্প্রদায়ে খেলার গুরুত্ব কিন্তু অপরিসীম এবং খেললে শারীর মানুষের মন শরীর দৈহিকে এবং এক্ষেত্রে মানুষের দৈহিক বিকাশও কিন্তু ঘটে যায় এই খেলার মধ্য দিয়ে